আমার রাজ্যের রাষ্ট্রীয় পরিবহণ বাস ট্রেন বলতে আমাদের ট্রেনটা খুবই মানে ট্রেনেই যাওয়া আসা হয় বাস খুব কম চলে কারণ আমাদের এখানে বাসের ব্যবস্থাটা খুবই কম আমাদের ভ্যান রিক্সা অটো টোটো এগুলোই চলে আর বাস বাস আছে বাসে যেতে গেলে অনেকটা দূরেই যেতে হয় দূরে গিয়ে তার পরে বাসে উঠতে হয় আর ট্রেনের থেকেই আমাদের সব দিকে যাওয়া আসা করা হয় আর টোটো বাসে করে এই টোটো অটো করেতেই যাওয়া হয় টোটো অটো বেশি ভাড়া নেয় না সাময়িক যেমন নেওয়া উচিত নেয় যদি এক তালদি যাচ্ছি কী ক্যানিং যাচ্ছি যতটুকু হওয়া উচিত ততটুকুই হয় কিন্তু আমাদের যে বাসে ট্রেনে ট্রেনে আমাদের খুব ভিড় হয় ট্রেনে খুব ভিড় হয় এখানকার ট্রেনে মানে ট্রেনটা যদি আরও একটু আমাদের বাড়ানো হয় তার জন্য মানে আমাদের খুব ভালো হয় যদি ট্রেনটা বাড়ে ট্রেনটা বাড়ালে খুবই ভালো হয় আর বাস বাস তো রুটে চলে বাস আমাদের এখানে এত কাছে বাস নেই তার জন্য আমাদের অটো ফটো করে যেতে হয় কিন্তু অটোতে গেলেও যখন দূরে যাব তো তখন তো যাওয়া সম্ভব না আর বাস আছে বাসে যেমন ট্যুরের বাসগুলো হয় ট্যুরের বাসে ওই তখন কেউ বাসে করে একটু তখন অল্প পয়সার মধ্যে বাসেতে ট্যুরে যাওয়া হয় অনেক লোক নিয়ে নিয়ে যায় তার মধ্যে বাসেতে মানে একটু কম খরচাতে হয়ে যায় তো বাসেতে তখন হচ্ছে বাসে করে আমাদের ওই যেমন ওই পুরী যাচ্ছে কেউ দিঘা যাচ্ছে কেউ দার্জিলিং যাচ্ছে এমনি এ জায়গায় তখন অল্প পয়সার মধ্যেই খাওয়া থাকা এমনি করে নিয়ে একটা চার্জ নেয় নিয়ে আমাদের বাসে করে যাওয়া হয় কিন্তু আমাদের যদি আমরা এখান থেকে যদি আবার এসে যাই এক্সপ্রেস যে ট্রেনগুলো চলে ওই ট্রেনে যখন যাব তখন আমাদের ট্রেনের মানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি কিন্তু আমাদের যে তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থাটা আমাদের এতটা সুবিধা নেই কারণ আমাদের ধারে কাছে বাস ফাস তো চলে না এবার ট্রেনে করে যেতে হয় আর লোকাল ট্রেন লোকাল ট্রেন মানে ভিড়ও হয় খুব কারণ আমাদের এখানে মানে ক্যানিং নদীর ওপারের থেকে যত লোক আসে ও সব লোকেরা আসে ট্রেনে খুব ভিড় হয়ে যায় ট্রেনে উঠতে পারি না তো আমাদের যেইটা আমাদের বাস অথচ ট্রেন যদি ঠিকঠাক ভাবে চলে তাহলে আমাদের অসুবিধা হয় না আমাদের বাসের জন্য ওয়েট করতে ওয়েট করতে হয় মানে কী অনেক দূরে যেতে হয় আর ট্রেন যেটা ট্রেনের জন্য তো খুব ভিড় ট্রেন চলে ট্রেন খুব ভিড় ট্রেন হয় তো আমরা গ্রামের যেগুলো আশেপাশে কোথাও যাই সেগুলো টোটো অটো করেই আমরা যাই